জল পরিশোধন বা বিশুদ্ধ করার অনেক পদ্ধতি এখন বেরিয়ে গিয়েছে আগে কিন্তু অত পদ্ধতি ছিল না আগে গরম জল করা হতো জলকে ধরা হতো ধরে গরম করে ফুটানো হতো ফোটানো হওয়ার পর সেটাকে কোনো একটা কাপড়ে ধোওয়া পরিষ্কার কাপড়ের উপর রেখে সেটাকে ছেঁকে নেয়া হতো এবং এখন তারপরে মাটির সেই চিমনি দেয়া ফিল্টার এল সেই ফিল্টারে গরম জল করা হতো গরম জল করে তাকে ঠান্ডা করা হতো ঠান্ডা করার পর সেই জলটা ফিল্টারে কিন্তু ঢালা হতো ফিল্টারে ঢালার পর সেখান থেকে জলটা ব্যবহার করে খাওয়া হতো আগে ঠাকুমারা দেখতাম আরও অনেক পদ্ধতিতে জলকে কিন্তু পরিশোধন করত কিন্তু এখন ইলেকট্রিক ফিল্টার বেরিয়ে গেছে এখন বিভিন্ন বাজারে বড় বড় জল পরিশোধনের ব্যবস্থাও বেরিয়ে গেছেন এখন অ্যাকোয়াগার্ড বেরিয়ে গেছেন যার ফলে মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে এবং সহজেই কিন্তু সেইগুলো ব্যবহার করে জলকে পরিশোধন করতে পারেন এবং ঘরোয়া পদ্ধতিতে যদি বলা হয় তাহলে কিন্তু আমি মনে করি যে গ জলকে গরম করলে মানে ফুটিয়ে নিলে যে দিয়ে ঠান্ডা করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে একটা ছেঁকে রেখে বারো ঘণ্টার মধ্যে সেই জলটা খাওয়া উচিত কারণ সেই জলটা কিন্তু সব থেকে বেশি পরিশোধন